আমার মতে অযোধ্যা যেটা আছে বিভিন্ন ঘোরার যে স্থানগুলো অযোধ্যা জয়চন্ডী মাইথন পাঞ্চেত এগুলো এইগুলোকেও বর্তমানে পাটলোই পুটিয়ারী ড্যাম এগুলোকে বর্তমানে আরো উন্নত করা এবং যে রাস্তাঘাটগুলো দূষণমুক্ত করা আমি বলবো যে সরকারের কড়া পদক্ষেপ নেওয়া দরকার এবং এগুলোকে আরও যদি শৌখিন করা হয় আরো সুন্দরভাবে সাজিয়ে মানুষকে আকর্ষিত করে যার ফলে মানুষ দেখেই আকর্ষিত হয় বাইরে থেকেও বিভিন্ন মানুষ যাতে এসে সেখানে বাস করতে পারে এবং বসবাসের উপযোগী রিসর্ট যেটা তৈরি করা এবং উন্নত মানের খাবার এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্চে যে জলের ব্যবস্থা জলটা যেন ভালো করা হয় এবং বসবাসের যে রুমগুলো থাকবে বা কক্ষগুলো সেগুলোও যেন উপযুক্ত করা হবে করা হয় যাতে বাইরের থেকে মানুষ এসে সেখানে ভালোভাবে বসবাস করতে পারে কিবং সামান্য খরচে খরচটাও যেমন খুব ব্যয়বহুল না হয় যার ফলে মানুষের রোজগারের রুজি রোজগারের থেকে মানুষ কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে সেখানে রোজগারটাই তার মানে মনে আঘাত লাগার মতো কাজে লাগে সে সেইভাবে মানুষের দেখা দরকার